আমি গতকাল আপনাদের ওলা ওলা সংস্থার থেকে হাওড়া থেকে ধর্মতলা যাওয়ার জন্য একটি গাড়ি বুক করি গাড়ির শকার এবং সিটের অবস্থা যথেষ্ট খারাপ ছিল যার জন্য আমার যাতায়াতে যথেষ্ট অসুবিধা হয় এবং আমি কষ্ট পাই আপনাদের এই সংস্থাকে আমি এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি